হ্যাঁ হ্যালো আমি বন্ধন ব্যাংক থেকে বলছিলাম হ্যাঁ তো আপনার কি এখন কোনোরকম কোনো ঋণের প্রয়োজন রয়েছে না আসলে আমাদের ব্যাংক এই দু হাজার চব্বিশের শুরুতে অনেক রকম নতুন নতুন অফার আপনার লঞ্চ করেছে তো যেখান থেকে আপনাদেরকে অনেক বেশি পরিমাণ সাবসিডি দেওয়া হবে এবং কম খুবই কম সুদের পরিমাণে আপনাদেরকে লোন প্রোভাইড করা হবে তো আপনি যদি নিতে চান তাহলে বলতে পারেন আপনাদের খুবই কম ঋ সুদের মাত্রাতে আমরা এখন পরি সুদ দিতে পারব লোন দিতে পারব যেহেতু এটা দু হাজার চব্বিশের অফার তো এটা খুব কম দিনের জন্যই অফারটা থাকবে আপনি যদি নিতে চান তো আপনাকে এই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এটা নিতে হবে এর পর কিন্তু এই অফারটা আপনি আর পাবেন না দেখুন আমাদের এখানে লোনের তো বিভিন্ন রকম স্কিম রয়েছে যেমন আমাদের হাউজ লোন রয়েছে হোম লোন যেটাকে বলে হোম লোন রয়েছে ফার্মিং লোন রয়েছে বিজনেস লোন রয়েছে পার্সোনাল লোন রয়েছে কার লোন রয়েছে গোল্ড লোন রয়েছে তো লোনের বিভিন্ন রকম স্যাংশন রয়েছে তো এর অনুপাতে হয় আপনার এখন কোন ধরনের লোনের দরকার রয়েছে আপনি যদি সেটা বলতেন হ্যাঁ দেখুন গোল্ড লোনের ব্যবস্থা রয়েছে কিন্তু ওর ক্ষেত্রে আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেমন ধরুন আপনার যদি গোল্ড লোন নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে যে সুদের পার্সেন্টেজ দিতে হবে ওটা হচ্ছে আট পার্সেন্ট যেটা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেকটাই কম এবং এই ক্ষেত্রে আমাদের একটা ইয়ে রয়েছে যে আপনার যে পরিমাণ মানে গোল্ড থাকবে আমরা তার অর্ধেকটা মানে তার যে এখন বাজার মূল্য তার অর্ধেকটা পরিমাণ টাকাই আপনি আপনাদেরকে মানে লোন হিসাবে দিতে পারব আর আপনাদেরকে এইটা মিনিমাম টাইম পিরিয়ড দেওয়া হবে পাঁচ বছর যার মধ্যে আপনাকে লোনটা পরিশোধ করতে হবে এছাড়াও আপনি যদি কার লোন বা হোম লোন নিতে চান তারও সুবিধা আমাদের কাছে রয়েছে তো আপনি কি নিতে ইচ্ছুক

আচ্ছা যদি আপনি গোল্ড লোন নিতে চান তো আমাদের গোল্ড লোন নেওয়ার জন্য আমাদের ব্রাঞ্চে এসে নিকটবর্তী যে ব্রাঞ্চ আছে ওখানে আপনাকে আসতে হবে এবং আমাদের ব্রাঞ্চে ব্রাঞ্চেতে বুধবার এবং শুক্রবার এই দু দিনই গোল্ড গোল্ড লোনের কাজটা করা হয় আপনি যদি নিতে চান তো এই নেক্সট বুধবার এসে আমাদের ব্রাঞ্চে দেখা করতে পারেন এবং খুব অল্প সময়ের মাধ্যমে আপনি এই লোনটার সুবিধা নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি বুধবার এসে নিকটবর্তী শাখাতে যোগাযোগ করুন এবং আপনার প্রয়োজনীয় লোন নিতে পারেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক